আমার মনে থাকা পাঁচটা তারিখ তারিখ হলো তার মধ্যে প্রথমটা হলো পনেরোই আগস্ট যেটা আমাদের স্বাধীনতা দিবস তো পনেরোই আস যেদিনকে আমাদের ভারত স্বাধীন হয়েছিল তো সেই ডেটটা আরেকটা হচ্ছে দু নম্বর হচ্ছে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমরা পালন করি সুভাষচন্দ্রের জন্মদিন হিসেবে তো সুভাষচন্দ্রকে আম সুভাষচন্দ্র ইনি আমাদের নিজের রক্ত বইয়ে আমাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছে তাকেই স সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন হিসেবে তেইশে জানুয়ারি ওই দিনটিকে আমরা পালন করি আর তিন নম্বরটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর যেটা আমরা বড়দিন হিসেবে পালন করে থাকি যে দিনকে যীশুখ্রীষ্টের জন্মদিন মানে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিনি তার জন্মদিন হিসেবে ওই দিনটাকে আমরা পালন করা হয় তো চার নম্বর হলো দুই অক্টোবর মানে আমাদের কা গান্ধীজির জন্মদিন তো গা যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বা আন্দোলনে নিজের রক্ত বইয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তার জন্মদিন আমরা পালন করি দুই অক্টোবর গা গান্ধীজির আর পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনটাকে আমরা বিশ্ব পরিবেশ হিসাবে দিবস হিসাবে পালন করি এই দিনটাকে আমরা পরিবেশের যে কোনও কা আরও কীভাবে পরিবেশকে রক্ষা করা যায় সেই নিয়ে আমরা ওই দিনটাকে পালন করা হয়